আজ আজকের দিনে বর্তমান সমাজে ডেঙ্গু ম্যালেরিয়া যেভাবে ছড়িয়ে পড়েছে এটা মানুষের জন্য একটা ভয়ের কারণ এই জ্বর ম্যালেরিয়া বা বা ডেঙ্গু মশার কারণে হয় মশা ও সুস্থ পরিবেশের লক্ষণ নয় আমাদের বাড়ির চারপাশে আশেপাশে পরিবেশ যদি আমরা পরিষ্কার রাখি তাহলে মশার উৎপাত থেকে আমরা অনেকটাই রেহাই পাব যদি প্রত্যেক দিন আমরা নিয়মিতভাবে আমাদের বাড়ির চারপাশ নিজের নিজের অঞ্চল আমরা যদি পরিষ্কার রাখতে পারি তাহলে দেখা যাবে যে মশা আমাদের অতটা ক্ষতি করতে পারবে না এছাড়াও সন্ধ্যের সময় এই মশার প্রকোপ অত্যন্ত বেড়ে যায় আমরা যদি সন্ধ্যের সময় ঠিকমতো দরজা জানালা বন্ধ করে রাখতে পারি তাহলে মশা বাইরের মশা আমাদের ঘরের ভিতরে ঢুকতে পারবে না এবং আমাদের ক্ষতি করতে পারবে না এই মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় এবং এই মশা যতটা জানা গেছে ডেঙ্গুর মশা কোমরের নিচের অংশে কামড়ায় এবং এই মশার একটা আলাদা বৈশিষ্ট্য আছে এই মশা সাধারণ মশার থেকে আলাদা এবং গায়ে হালকা সাদা দাগ থাকে এই মশা দেখলেও চেনা যায় কিন্তু অত ঝুঁকি নিয়ে আমাদের মশা চেনার কোনো প্রয়োজন নেই যদি আমরা নিজেদেরকে সচেতন রাখতে পারি আমরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে আমাদের এই মশার থেকে আমরা বাঁচতে পারব এই বর্ষার সময় চতুর্দিকে যদি জল জমে থাকে তাহলে মশার উৎপাদন বেড়ে যায় আর তার থেকেও বড় কথা ডেঙ্গুর মশা কিন্তু ঘোলা জলে জন্মায় না পরিষ্কার জলেই ডেঙ্গুর মশা জন্মায় সুতরাং আমাদের বাড়ির চারপাশে যদি পুরোনো জুতো টায়ার ব্যাটারির খোল নারকেলের মালা ভাঙা বোতল ইত্যাদি আমরা দেখি সেগুলো যেন আমরা সেখান থেকে অবশ্যই সরিয়ে দিই তাতে করে মশার উৎপত্তি কমে যাবে আমাদের রোগবাহিত মশাবাহিত যে রোগ আছে সেই রোগ থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমরা এটা করতে সমর্থ হই না সেক্ষেত্রে কী করা যায় কিছু মশা মাছি মারার কিছু কীটনাশক আছে যেগুলো সাধারণত সমস্ত অঞ্চলেই পাওয়া যায় সেগুলো যেমন ডি ডি টি ব্লিচিং পাউডার ইত্যাদি যদি আমরা নিয়মিত স্প্রে করতে পারি তাহলে মশার উৎপাত থেকে আমরা রক্ষা পাব এছাড়াও পৌরসভা বা পঞ্চায়েত এর জন্য আলাদা আলাদা ব্যবস্থা নিয়ে থাকে পঞ্চায়েত থেকে কখনও পৌরসভা থেকে আমাদের এই স্প্রে করে দিয়ে যায় তা সত্ত্বেও আমরা যদি সর্বতোভাবে নিজের অঞ্চল নিজের বাড়ি নিজের আশপাশ পরিষ্কার রাখি আমাদের কখনোই কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না আজকে পৌরসভা যদি আমার এখানে পঞ্চায়েতের লোকেরা আমাদের আমার এখানে যে সহযোগিতা করছে কালকে যদি অতটা সহযোগিতা করতে না পারে তাহলেও আমরা আমাদের নিজেরটা করে নিলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারব ম্যালেরিয়া এক মশাবাহিত রোগ এটাও মশা থেকেই হয় এটাও সাধারণত হয় ম্যালেরিয়ার মশার হচ্ছে অ্যানোফিলিস অ্যানোফিলিস মশা সন্ধ্যের সময় বেশি দেখা যায় তো অ্যানোফিলিস মশার থেকে বাঁচারও একই উপায় আমরা নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঘরের আশেপাশে কোথাও জল জমছে কি না সেটা নিয়মিতভাবে লক্ষ্য রাখতে হবে তাছাড়া বাড়ির আশেপাশে জঙ্গল যদি থাকে সেই জঙ্গল সাফ করার দায়িত্বও আমাদের নিতে হবে এইভাবে আমরা মশার থেকে রক্ষা পেতে পারি কিন্তু যদি আমরা সেইভাবে জঙ্গল পরিষ্কার করতে না পারি সেক্ষেত্রেও আমাদের ওই একই উপায় অবলম্বন করতে হবে অর্থাৎ ডি ডি টি ব্লিচিং পাউডার কী অন্যান্য মশা মারা কীটনাশক যদি আমরা ব্যবহার করি এছাড়াও আরও কিছু কীটনাশক পাওয়া যায় যেগুলো অল আউট বা গুড নাইট হিসেবে পরিচিত সেগুলোও যদি আমরা নিয়মিতভাবে জ্বালি তাহলে এছাড়া মশামারা ধূপ ইত্যাদি আমরা যদি বাড়িতে নিয়মিতভাবে জ্বালি তাহলে মশার উৎপাত অনেকটা কম হয় এই মশার রোগ আস্তে আস্তে কমতে থাকে